পাঁচ হাজার পাঁচশো দুই এক হাজার তিনশো তিন কুড়ি হাজার তিনশো বারো এগারো হাজার একশো তেরো চার হাজার চারশো চার